আমাদের কিছু পার্বণ আছে সেই পার্বণগুলি যেমন ধরুন জ্যৈষ্ঠ মাসেতে জামাইষষ্ঠী জামাইষষ্ঠীতে আমাদের এখানে দারুন একটা কথা আছে জামাইয়ের জন্যে মারো হাঁস গুষ্টি শুদ্ধ খাও মাস এটার মানে জামাই আসছে নতুন তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হচ্ছে জামাইয়ের কপালে ফোঁটা দেবে শাশুড়ি তার জন্য সকাল থেকে নিরামিষ না খেয়ে না দেয়ে থাকে এটা জামাইষষ্ঠী বলে হিসাবে আমাদের এখানে পরিচিত আছে হ্যাঁ তাছাড়া ধরুন দুর্গাপুজো আছে আমাদের এখানে দুর্গাপুজো আমাদের এখানে চার দিন ধরে চলে রথ উৎসব আছে আমাদের এখানে আষাঢ় মাসে হয় এটা কোথাও কোথাও আপনার বলরাম শ্রীকৃষ্ণ সুভদ্রার রস রথ চলাচল করে কোথাও আপনার জগন্নাথের রথ চলাচল করে এই ধরনের এইটাও একটা উৎসব আছে আমাদের পুরুলিয়াতে যেমন রথ ইদানিংকালে আপনার তিনটে রথ হয় একটা ভারত সেবাশ্রম সংঘের রথ হয় একটা আপনার মনিবাইজী এটা আপনার বিশাল ঐতিহাসিক জিনিস এ জিনিস কোথাও খুঁজে পাবেন যে একজন বাইজী তার নৃত্য পরিবেশন করে রাজাদের মাঝে তিনি যা উপার্জন করেছিলেন তার মাধ্যমে তিনি একটি বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণর একটি রথ নির্মাণ করেন সে রথটি লম্বায় উচ্চতায় প্রায় তিড়িশ ফুটের ওপরে এবং ঘেরাতে প্রায় মানে চতুর্দিকে প্রায় চোদ্দো ফুট করে ওর চওড়া এই যে রথ এই রথটা সম্পূর্ণ আপনার লোহার হলেও গোটা খাঁচাটা কিন্তু আপনার পেতলের তৈরি ছিল তৎকালীন যুগে সেটা এখন আস্তে আস্তে ছোটো হয়ে গেছে অনেক ইয়ে হয়ে গেছে কিন্তু তবুও রথ কিন্তু আজও পর্যন্ত এই রথ আমাদের কিন্তু মাহেশের রথের প্রায় কাছাকাছি এই রথের আপনার মানে টোটাল ব্যাপারটা আর কি খরচখরচা ধরুন হ্যাঁ তারপর তো ধরুন কালীপুজো আছে আমাদের এখানে কালীপুজোর তো আলাদা জিনিস কালীপুজোতে আপনার ভাগ করা আছে শ্রেণী শ্রেণী হিসাবে ভাগ করা আছে কালীপুজোটা যেমন ধরুন আমরা যারা একটু উঁচু স্তরের তারা কালীপুজো করি তারা সারাদিন উপবাস করি কোথাও কোথাও বলি প্রথা এখনও চালু আছে কোথাও আবার নিরামিষ প্রথা চালু আছে এবং কালীপুজোর পরেরদিনে তো আপনার গোমাতা পুজো হয় আমাদের এখানে গরুর পুজো হয় এই গরুর পুজো সে গরুকে খাইয়ে দাইয়ে দু তিনদিন ধরে রেখে তাকে তেল মাখিয়ে আর করে তারপর সেই গরুর লড়াই গরুর সাথে আপনার মানুষের লড়াই এই যে গরুকে লড়াইয়ের জন্যে যে প্রস্তুতি তৈরি করা হয় এবং মানুষ তার সামনে লড়াই করা এটা দারুন দেখার জিনিস মানে অনেকে পালিয়েও যায় অনেকে আহতও হয় কখনো কখনো হয় না যে তা নয় হয় তবুও কিন্ত এই উৎসবগুলো আমরা এখনও পর্যন্ত ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছি